মানুষকে কাজ বা জীবন জীবিকার চাপের মাঝে কিছু কিছু ক্ষেত্রে পড়তে হয় তখন সব সময় এসে খাবার তৈরি করা বা পুষ্টি পুষ্টিযুক্ত খাবার খাওয়া সম্ভব নয় তখন হাতে কম সময় থাকলে নিজের খিদে এবং নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য কিছু দ্রুত রান্না করা উপযুক্ত খাবার তৈরি করে খেতে হয় যেমন তার মধ্যে কিছু দ্রুত তৈরি করা খাবারের মধ্যে হল ম্যাগি নুডুলস জাতীয় জিনি কোন রান্না এবং এগুলোই করা উচিত তার সাথে ভিটামিনস প্রোটিন ও খনিজ পদার্থের জোগানের জন্য বিভিন্ন ধরণের শাকসবজি বা ডাল মিশিয়ে নেওয়া উচিত এছাড়াও বিভিন্ন ধরণের স্যুপ জাতীয় কিছু পানীয় ও এই দ্রুত তৈরি করা খাবারগুলির মধ্যে অন্যতম রয়েছে